আমার কাছে আমার প্রিয় বইয়ের সিরিজ আছে সেটি হল সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র সত্যজিৎ রায়ের ঝরঝরে লেখা আমার খুবই পছন্দের সাথে পাই বিজ্ঞানমনস্কতা এবং আধুনিকতার ছোঁয়া সাথে সাথে ভ্রমণও হয়ে যায় বইটি পড়তে পড়তে এই বইগুলি আমি বারবার পড়ি